গ্রামের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ বলতে গ্রামে পুজো আজও হয় ছোটখাটো যেমন দুর্গাপুজো কালীপুজো লক্ষ্মীপুজো তাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোটো ছোটো বাচ্চারা খুব নাচগান করে দেখে খুব আনন্দিত পাই আর ঐতিহ্যবাহী খেলাধুলো বলতে যেমন ক্রিকেট ফুটবল ক্রিকেট খেলতেও ভালোবাসি দেখতেও ভালোবাসি ফুটবল অতটা খেলি না কিন্তু ফুটবলটা দেখতে পছন্দ করি আর ক্রিকেটটা নিজে খেলি এবং বাইরে বাইরে খেলতে গিয়ে অনেক প্রাইজও এনেছি তাই ক্রিকেটটা আমার সবথেকে বেশি ভালো লাগে